সব মানুষেরই একটি মাটির টান আছে এ কথাটি একদম সত্য আমি আজ থেকে বিগত পাঁচ বছর আগে আমার মাতৃ জায়গা ছেড়ে এখানে কলকাতায় থাকতে শুরু করেছি কলকাতায় এখন থাকি কিন্তু প্রতিবার আমার কয়েকদিন অন্তর অন্তরই সেই পুরোনো জায়গার কথা মনে পড়ে সেইখানে যেখানে আমরা বন্ধুরা আড্ডা মারতাম যেখানে আমি নিজের ছোটোবেলার পড়াশোনা করেছি যেখানে আমি নিজের জীবনটা কাটিয়েছি এখানে এসে নিয়ে সেসব জায়গাগুলো মনে পড়ে এইখানে সেই জিনিসটা আর পাই না যেটা আমি সেখানে পেতাম সেখানে আমার একটা আলাদাই সম্পর্ক আলাদাই স্মৃতি ছিল সেই স্মৃতিগুলো মনে করে নিয়ে খারাপও লাগে আবার ভালোও লাগে এই দিনগুলো আমি আবার ফিরে পাব কিনা সেটাও মাঝে মাঝে মনে হয় এই জন্যই আমি কখনও কখনও মনে করি কী যে আমার যাওয়া দরকার সেখানে আবার যখন যাই সেখানে আবার সেই পুরোনো বন্ধুদের সাথে দেখা হয় পুরোনো বন্ধুদের সাথে আবার আড্ডা মারতে পারি তখন অনেকটাই ভালো লাগে